আঁকার সমালোচনা বলতে যে বোঝাবে যে আঁকা ঠিক হয়েছে না ভুল হয়েছে বা কোথায় খারাপ হয়েছে তার নিজের মতামত প্রকাশ করবে মানে তখন আমি বুঝতে পারব যে মানে এটাকে আমি ভালো দিক থেকেই নেব কারণ যখন একজন আমার আঁকা নিয়ে সমালোচনা করবে তখন আমি বুঝতে পারব তার কোন জিনিসটা খারাপ লেগেছে তো সাত সেখানে যদি আমি সত্যিই খারাপ হই সেটাকে আমি আরও শুধরে নেওয়ার চেষ্টা করব আরও ভালো হতে পারব আমি সেই কাজটায় আমি দক্ষ হতে পারব তো যখন কেউ সমালোচনা করবে আমার জিনিসটাকে আমি পজিটিভভাবেই নেব তো আমার যখন ধরো কোনো আঁকা দিলাম তার পছন্দ না হলে কোথায় খারাপ হয়েছে কোথায় ভুল হয়েছে সেটাকে আমি তার কাছ থেকে জানব শুনব এবং জানার সেটাকে আমি শুধরে নেওয়ার চেষ্টা করব আরও ভালো করব পরবর্তীকালে সেটাই আমি চেষ্টা করব বা যদি কোনো কোথাও তার পছন্দ না হয় কেন পছন্দ হয়নি সেটা আমি জানতে চাইব সে আমার অবশ্যই বলবে যে কেন পছন্দ হয়নি বা কেন কোন দিকটা ভুল হয়েছে কী করলে ভালো হতো তো আমি নিজেও চেষ্টা করব যে সেখানে কী করলে আরও ভালো হবে আমি কোথায় ঠিক করলে আরও ভালো হবে তার মতামত সে সে জানাবে এবং আমি সেটা আমি আমি পজিটিভভাবেই নেব সেটাকে আমি শুধরে নেব তাহলে সেদিক থেকে আমারই সুবিধা হবে কারণ আমার যে জিনিসটা খারাপ সেটাকে আমি শুধরে আরও ভালো হতে পারব এবং আমার আঁকাটা আরও ভালো হবে অভ্যাসে পরিণত হবে দক্ষ হতে পারব সাহায্য করবে তার সমালোচনা তো আমি তার সমালোচনাকে অবশ্যই পজিটিভভাবে নেব ভালোভাবেই নেব এবং আমি চাইব আমার আঁকা দেখে তার ভুল বা এবং তার ধারণা বা মতামত আমার কাছে প্রকাশ করুক সে তো সেটাকে আমি যাতে আরও ভালোভাবে নিতে পারি আমি নিজেকে আরও শুধরে নিতে পারি আরও দক্ষ হয়ে উঠতে পারি সেটার উপরে এবং আমার আঁকাগুলো বা কাজগুলো তা সবার পছন্দ হয় যেন বা খুব নিখুঁতভাবে হয় যেন সেটাই আমি চেষ্টা করব